আমি একজন পেশেন্ট বলছি পূর্ব মেদিনীপুর হসপিটালে কি আপনি কাজ করেন হ্যাঁ আমি হসপিটালে যেতে চাই হসপিটালটা কি সবসময় খোলা থাকে দিবা হঠাৎ আমার সাত দিন একটানা জ্বর হয়েছে আমি প্রাইভেটে ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেলাম কিন্তু কিছুই হচ্ছে না তাই ভাবছি হসপিটালে পরিষেবাতে আমি চলে যাব আপনারা না রক্ত পরীক্ষা লিখে দিয়েছিল কিন্তু করার সামর্থ্য হয় না কারণ ওগুলো হসপিটাল থেকে তো ফ্রিতে পাওয়া যায় না দুপুরবেলা রাত্রিবেলা প্রতিদিন একই নিয়মিত টাইমে হয় দুপুর রাত্রি দুটো সময়ে এসেই যাচ্ছে জ্বর অন্য সময় আসছে না ততটা কিন্তু ওই সময় প্রচুর প্রচুর পরিমাণে জ্বর তিন চার উঠে যাচ্ছে মাথা ধরে যাচ্ছে এগুলো দেখা যাচ্ছে হ্যাঁ হালকা কাশি আছে খুব একটা ঠান্ডা লাগে না কিন্তু হালকা কাশি আছে আচ্ছা তাহলে আমি তাহলে আমি প্রাইভেটে যে ডাক্তারবাবু লিখে দিয়েছেন না রক্ত পরীক্ষার জন্য ওই রক্তটা ওই যে একটা লেখা আছে ওইভাবেই পরীক্ষা করে নিয়ে আপনাদের হসপিটাল যাব আচ্ছা তাহলে আমি গতকাল ওই পরীক্ষাগুলো আমাকে লিখে দিয়েছে আমি করি আজকে রাত্রের মধ্যে ওটা করে নিয়ে আগামীকাল গিয়ে তাহলে ভর্তি হব কারণ আমাকে আমি এখন প্যারাসিটামলটাই খাচ্ছি ওটাতে খেলে একটু জ্বর কমছে আর খাবার দাবার তো খেতে ইচ্ছাই যাচ্ছে না খাচ্ছিই না যা ওই ও আর এস টাইপের লিকুইড জাতীয় কিছু জিনিস হলে একটু আধটু খাচ্ছি নাহলে আর খাচ্ছি না খুব দুর্বল হয়ে গেছি ডাক্তারবাবু আচ্ছা তাহলে কালকে অবশ্যই যাব আমি রক্ত পরীক্ষাটা করে নিই মিনিমাম মনে হচ্ছে আমাকে তো ভর্তি থাকতে হবে না কারণ আচ্ছা ঠিক আছে আপনি থাকবেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি